হ্যালো বলছি আপনি কি রয়সন জুতোওয়ালা বলছেন হ্যাঁ বলছি যে আপনার জুতোর দোকানে কীরকম ভ্যারাইটিজের জুতো পাওয়া যায় আচ্ছা তা স্লিপার কীরকম কী দামের পাওয়া যাবে স্লিপার স্টার্টিং কত থেকে আচ্ছা অজন্তা চার হাজার এত বেশি দাম এইগুলো তো অতিরিক্ত হয়ে যাচ্ছে আপনার জুতো না কি ইয়ে সোনা দিয়ে বাঁধানো থাকে জুতো না আপনি চার হাজার পাঁচ হাজার বলছেন চার হাজার পাঁচ হাজার মানে তো সেই সোনার জুতো কিনতে হবে আচ্ছা হুম না আপনি বাদ দিন এমনি হিল হিলের মধ্যে কী জুতো পাওয়া যাবে হ্যাঁ অজন্তা বা বাটা কোম্পানির কীরকম রেঞ্জ মানে স্টার্টিং কত থেকে হিল বাটা কাম্পানির জুতোর দেড়শো টাকা থেকে শুরু এত সস্তায় বাটা কোম্পানির জুতো দেড়শো টাকায় হিল বাটা কাম্পানি আদৌ না কি শুধু লোগোটা লাগানো আছে জুতোতে আচ্ছা আচ্ছা বুঝলাম অজন্তার কেমন কি রেঞ্জ আছে জুতোর হ্যাঁ শ্যু শ্যু দেখান কেমন কি ও পাঁচশো কী কী কালার পাওয়া যাবে ও বেবি পিঙ্ক পাওয়া যাবে বা ব্ল্যাক ব্ল্যাকটা হলে ভালো হয় তাহলে আপনি ও তাহলে কত রেঞ্জ ওটার ব্ল্যাকটার সাড়ে চারশো তাহলে আপনি ব্ল্যাকটা প্যাক করুন আর ফ্ল্যাট ফ্ল্যাট জুতোর মধ্যে একটু ভালো দেখে কি আছে বলুন ফ্ল্যাটের মধ্যে কি আছে হ্যাঁ খুব বেশি নয় দুই থেকে তিনশো টাকার মধ্যে ফ্ল্যাটের লাইট কালার হ্যাঁ হ্যাঁ দুশো নব্বই অনেক বেশি হয়ে যাচ্ছে না ফ্ল্যাটের দাম দুশো নব্বই না আমার পছন্দ অনুযায়ী তো নিতে হবে আর রেঞ্জটা বেশি হয়ে যাচ্ছে দুশো নব্বই আপনি দুশো নব্বয়েরটাই আড়াইশোয় প্যাক করে দিন না হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে চলে আসবে দেখুন ঠিক আছে তাহলে শ্যুটা আর ফ্ল্যাটটা প্যাক করে রাখুন ঠিক আছে রাখছি তাহলে